বাংলা ভাষার ভ্রান্ত ধারণা হতে পারে বিভিন্ন কারণে যেমন বাংলা ভাষাটা কখনো হিন্দির মতো উচ্চারণ বা আওয়াজ করতে পারে তার একটি উদাহরণস্বরুপ আমরা বলতে পারি সন্দেশ শব্দটি বাংলায় একটি মিষ্টি বোঝায় কিন্তু হিন্দিতে এটারই অর্থ খবর এবং এই ভুলগুলিকে সমাধান করার জন্য বাংলা ভাষা সম্পর্কে অবগত হতে হবে এবং তার থেকেও বেশি বাংলা ব্যাকরণ বা অন্যান্য ভাষার যে কোনো ভাষার ব্যাকরণ সম্পর্কে মানুষকে অবগত হতে হবে তবেই এই ভাষাগত ত্রুটিগুলি নির্মাণ করা সম্ভব